পঁচিশ হাজার সাতশো সাতানব্বই একত্রিশ হাজার তিনশো ঊনপঞ্চাশ সাতচল্লিশ হাজার দুশো একানব্বই নিরানব্বই হাজার নশো পঞ্চাশ সাতচল্লিশ হাজার একশো কুড়ি